আমার প্রিয় রান্না হল খাসি মাংসের ঝোল খাসির মাংসতে যা লাগে সেটা হল খাসির মাংস আলু টমেটো ধনেপাতা পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সবার প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে নিলাম তারপর আলুগুলোকে কেটে ধুয়ে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুন কেটে মশলা বেটে রাখলাম তারপর আমি সবার প্রথমে কড়ায় তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম লাল লাল করে তারপর আদা রসুন দিয়ে একটু নাড়লাম তারপরে টমেটো কুচি ধনেপাতা কুচি দিয়ে আস্তে আস্তে মশলাটা কষলাম দেওয়ার পর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষতে থাকলাম কষতে কষতে কষা হয়ে গেলে আলুগুলো ভেজে কষা মশলার মধ্যে দিয়ে নাড়তে থাকলাম তারপর মাংসগুলোকে দিয়ে ঢাকনা সিদ্ধ করতে দিলাম ভালো করে ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফুটে যাওয়ার পর খাসির মাংসের ঝোল তৈরি হয়ে গেল